আধুনিক বিশ্বে বাংলা ভাষাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বলে আমি মনে করি কারণ এখন ইংলিশ ভাষার এতোটাই প্রাধান্য বেড়ে গেছে যে বাংলা ভাষাকে ইংলিশ ভাষা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে আমরা যে কোনো জায়গায় যাই করি না কেন সব জাগাতে আমাদের ইংরাজির প্রাধান্যটাই বেশি আমরা একটা ছোটো স্কুলে গেলে স্কুলের ফর্ম ফিল আপ করতে গেলেও আমাকে ইংলিশে ফর্ম ফিল আপ করতে হয় বাংলায় করতে হয় না এছাড়াও বড়ো বড়ো অফিস কারখানা যেখানেই যাই সেখানেই আমাদের ইংলিশে বলতে হয় বা লিখতে হয় বাংলা ভাষায় সেগুলোর কোথাও কোনো কদর নেই তাই আধুনিক বাংলা ভাষার এই আধুনিক যুগে বাংলা ভাষাকে সবাই এতোটাই কদরহীন করে দিয়েছেন যে বাংলা ভাষাকে এখন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আমাদের কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যাক্তিরা আছেন যারা বাংলা ভাষাকে নিয়ে গর্ব বলে মনে করতেন বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসাবে প্রকাশ করা হয় বাংলা ভাষার আমাদের একটি গর্বের জায়গা সেই ভাষাকে যখন আমরা এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখতে হয় তখন আমাদের খুবই দুঃখ হয় এবং কষ্ট হয়